দিদি আমায় পাঁচ লিটার পেট্রল দেবেন এই ওই তো গোবিন্দবাটি একটা মন্দির আছে না ওখানটায় যাবো আমরা পার লিটার তেলের দাম কত হলো হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি একটু যাবো একটু কাজ আছে তা আপনি কি রাস্তাটা চেনেন একটু যদি বলতেন তাহলে খুব উপকার হতো বলুন তাহলে আমি একটু শুনে নিই আমার যেতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে ধন্যবাদ